অতীতের মতোই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সংস্কৃতিতে বিয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন মেয়েদেরকে সিঁদুরদানের আগে থেকে বিভিন্ন ধরনের আচার নিয়ম পালন করা হয় তেমনই ছেলেদেরও বিয়ের আগে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয় তবে আজকের দিনে বিয়ের সব থেকে অনুষ্ঠানের যেটি নতুনত্ব সেটা হলো বিয়েতে গান বাজনা হওয়া এবং সেই তাহলে তাহলে বউ এবং বর দুজনেই নাচে